হ্যালো

বলছি চার দিনের জন্য এই চারটে বই কি পাওয়া যাবে গীতাঞ্জলি চোখের গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের আর চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের আর গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের আর হাম্বা হাম্বা মমতা ব্যানার্জি এই বইগুলো কি চার দিনের জন্য পাওয়া যাবে হ্যাঁ আমার হচ্ছে কালকেই দরকার হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই মাঝে মধ্যে আমি নিয়ে যাই বই আমি কোথাও গেলে বেড়াতে সেখানে নিয়ে যাই আমার নামটা সন্দীপ সন্দীপ ঘোষ তো আমার কালকে দশটার সময় চাই কিন্তু আমার তো সব রেডি হতে হবে না কালকে তাহলে আমি আটটার দিকে গিয়ে নিয়ে আসলে বইটা কি পাঠাগারে পাব আটটার সময় ও ঠিক আছে তাহলে আমি যা হোক করে ম্যানেজ করে নেব দিয়ে আমি তাহলে এগারোটায় যাব গিয়ে আপনাদের পাঠাগার থেকে আমি বইগুলো নিয়ে আসবো এগারোটায় আর দিয়ে

ও আচ্ছা আচ্ছা তাহলে আমি হচ্ছে আজ রাতে কি যেতে পারি কারণ কালকে যেহেতু আমার দরকার কাল রাতে গেলে তো আর হবে না সেই জন্য আজ রাতে যদি গিয়ে নিয়ে চলে আসতে পারি তাহলে একটু আপনি বইগুলো এখন খুঁজে রাখুন না একটু দরকার তাহলে আমার একটু তাড়াতাড়ি হতো আর কি হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে বইগুলো বের করে রাখুন আমি হচ্ছে এখনই যাচ্ছি গাড়ি নিয়ে আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ